আমি আজ থেকে প্রায় কুড়ি দিন আগে পুরুলিয়া বাজারের চিত্রাহার বস্ত্রালয় থেকে একটি জামা কিনেছিলাম জামাটি দেখতে খুব সুন্দর এবং পরতে খুব আরাম কাপড়টি সুতির এবং মোলায়েম কাপড় হিসাবে দামটাও ঠিক নিয়েছে জামাটির রংটাও খুব মিষ্টি আমার সাথে আমার বন্ধুদেরও জামাটি খুব পছন্দ জামাটি যারা পরিধান করে তারা সবাই জামাটির খুব প্রশংসা করে তাছাড়া আমার এক বন্ধু এই জামাটি পরে বিয়েবাড়ি গিয়েছিল তাছাড়াও আমাদের প্রতিবেশীরাও এই জামাটি খুব সুন্দর মনে করে আমাকে দোকানদারের নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করেছিল এবং আমি তাদের দোকানদারের নাম ঠিকানা এসব কিছু বলে দিয়েছি এবং তারা সেই দোকানে গিয়ে দেখে এই ধরনের জামা আর তারা পায়নি তাই আমাকে আবার সে জিজ্ঞাসা করেছিল যে আমি তাদের যে ঠিকানাটা আর দোকানের নাম দিয়েছি সেটা ঠিক কি না জামা এই ধরনের জামা আমি তথা আমার বন্ধুরা প্রথমবার দেখে খুব মুগ্ধ হয়ে গেছিলাম কারণ জামাটি দেখতে এতটাই সুন্দর যে তার মোলায়েম এবং তার যে রঙ সেই রঙ দেখে তাদের সবার খুব ভালো লেগেছিল